ম্যাম আপনার কাছে গাঁদা ফুল কিছু পাওয়া যাবে মানে এই এরকম সময় মানে কী ফুল নিলে ভালো হয় ম্যাম পুজোর জন্য লাগবে কিছু ফুল আচ্ছা ম্যাম গাঁদা ফুল আরো অনেক কিছু ফুল তো যেরকম কী ফুল আছে ও আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে ম্যাম এই রকম এক সপ্তাহর মধ্যে এক সপ্তাহর মধ্যে হবে কিছু কী বলছেন ম্যাম ও আপনাকে আমি তো হ্যাঁ পুজোর আগের দিন মানে এই আজকে দু দিন থেকে তিন দিন মানে দুদিন পর দিলে হবে দিলে ভাল হত আচ্ছা ঠিক আছে ভালো আছি আপনি কেমন আছেন ম্যাম আমার বাড়ি আপনার বাড়ি কোথায় ম্যাম আমার বাড়ি এই বসিরহাটে আচ্ছা ঠিক আছে ম্যাম হ্যাঁ